এখনকার দিনে প্রতিটি বাড়িতে রান্নাঘরে একটি করে এলপিজি গ্যাস সিলিন্ডার রয়েছে এবং সেই গ্যাস সিলিন্ডারগুলি মানুষ খুব উপভোগ করে থাকেন কিন্তু গ্যাস সিলিন্ডার থাকার ফলে অনেক বিপদ হতে পারে সেইগুলোর থেকে আমাদের দূরে থাকার জন্য কিছু সতর্কতা অবলম্বন করতে হয় আমাদের সেই সতর্কতাগুলোর মধ্যে এক নাম্বার হচ্ছে পাইপ গ্যাসের যে পাইপ লাগানো থাকে সেই পাইপটাকে প্রতিদিন দেখতে হবে যে সেই পাইপে কোনো কিছু ফেটে গেছে কিনা কিংবা কোনো জায়গায় কোনো ফুটো হয়ে গেছে কিনা কিংবা গলে গেছে কিনা এটি সর্বপ্রথম আমাদের যাচাই করে নিতে হবে যদি হয়ে থাকে তাহলে আমাদের সেই পাইপটি বদলাতে হবে এখনা গ্যাসের দোকান থেকে উন্নতমানের পাইপ দেওয়া হয় আগে যেমন রাবারের পাইপ ছিল সেই পাইপ একটুতেই নষ্ট হয়ে যেত এখন যে পাইপগুলো দেয়া হয় সেইগুলো সহজে নষ্ট হয় না এবং আমাদের গ্যাসের সাশ্রয় হয় এবং গ্যাস সিলিন্ডার যখন আমরা আমাদের রান্না হয়ে যাই তখন আমাদের সব সময় বন্ধ করে দিতে হবে এটা আমাদের দেখতে হবে এছাড়াও যখন আমরা রান্না করবো তখন আমরা সমস্ত দরজা আর জানলা খুলে রান্না করবো কোনো বদ্ধ জায়গায় আমরা রান্না করবো না কারণ বদ্ধ জায়গায় যদি আমরা রান্না করি কোন যদি গ্যাস ভুলবশত লিক হয়ে যায় গ্যাস বেরোতে শুরু করে তখন আমাদের আগুন লেগে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে তাই আমরা এই জিনিসটা থেকে সবসময় সতর্ক থাকবো যে আমরা যখন রান্না করবো তখন সমস্ত দরজা জানলা খুলে করবো যদি আমাদের গ্যাস কোনো সময় দেখি লিক হচ্ছে তখন আমরা সমস্ত জানলা দরজা খুলে দেবো এবং ইলেট্রিক বোর্ডের সুইজে হাত দেবো না কোনো জায়গায় আগুন জ্বালাবো না যতক্ষণ না ঘরের গ্যাসটা বেড়িয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত আমরা কিচ্ছু করবো না এবং বাইরে গিয়ে আমরা দাঁড়িয়ে থাকবো আর যদি কোনো সময় গ্যাস সিলিন্ডারে আগুন লেগে যায় তাহলে সেই সময় গ্যাস সিলিন্ডারের ওপর কোনো ভেজা বস্তা বা কম্বল জলসহ ভালো করে সিলিন্ডারটাকে মুড়িয়ে দিতে হবে তাহলে চট করে গ্যাস লিক মানে আগুন বেরিয়ে আসবে না এবং আগুনটা নিবে যাবে এই এই বিধি নিষেধগুলো যদি বিধিগুলো আমরা পালন করে থাকি তাহলে আমাদের বাড়িতে কোন দুর্ঘটনা হবে না